আমার এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রাজবাড়ি এইযে রাজবাড়িটা একটি পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত বিভিন্ন এলাকার মানুষজন এই রাজবাড়িতে দেখতে আসে ও ঘুরতেও আসে আমি বহুবার এই রাজবাড়িতে ঘুরতে গিয়েছি এবং অনেকটা সময় কাটিয়ে এসেছি রাজবাড়ির প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম ও সুন্দর ছায়া সুনিবিড় যেখানে গেলে আর ফিরে আসতে মন হবে না মনে হয় আরো কিছুক্ষণ সময় কাটিয়ে যাই এখানে এখানে অনেক পুরনো পুরনো দিনের মন্দিরও আছে যেগুলো দেখেও খুব ভালো লাগবে পুরনো দিনের গাছ যেটা খুবই সুন্দর লাগে দেখতে এছাড়াও রয়েছে ডিয়ার পার্ক এই পার্কেও বহু মানুষজন ঘুরতে আসে বিকেলবেলা অনেক ছেলেমেয়ে এই পার্কে গিয়ে খেলাধুলো করে পার্কের মধ্যে অনেক পশুপাখিও দেখা যায় বিভিন্ন ধরনের পশুপাখিকে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ও এই পার্কে অনেক লোক ছুটির সময় পিকনিক করতেও আসেন ঝাড়গ্রাম জেলার আরো একটি পুরনো ঐতিহ্য হচ্চে হাতিঘর আদিবাসীদের পুরনো একটি গ্রাম ছিল ওই হাতিঘর যেখানে আদিবাসী রাজারা রাজত্ব করতেন এবং তাদের অনেক হাতি ছিল সেই হাতিগুলো তাদের ছিল একটি ঐতিহ্য সেই হাতি রাখার যে ঘরটি ছিল সেইখান থেকেই নাম যেই জায়গাটির নাম দেওয়া হয়েছিল হাতিঘর গ্রামের মানুষজন এখানে নীরবতার সাথে বসবাস করে এছাড়াও অনেক জঙ্গল রয়েছে সেই জঙ্গলটাও একটি পিকনিক স্পট হিসেবে পরিচিত বিভিন্ন মানুষজন ওই জঙ্গলের মধ্যেও পিকনিক করতে গিয়ে থাকে আদিবাসী মানুষজনেরা এই জঙ্গল থেকেও তাদের জীবিকা অর্জন করতে পারে